হ্যালো ও কী বলছেন হ্যাঁ আছে কী কী কী কিনবেন ও কখন

ও কতটা কী লাগবে হ্যাঁ পাওয়া যাবে ইয়ে মাংস হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ আর মাছ ভাত ত্রিশ টাকা আর সবজি ভাত কুড়ি টাকা আপনি কি

ঠিক আছে আপনি তাহলে আ আপনি কবে নেবেন আচ্ছা ঠিক আছে

আচ্ছা পাঠিয়ে দেবো আচ্ছা কোথায় পাঠাব আচ্ছা

আচ্ছা

আপনি কি একাই খাবেন না আরও ও আর আর অন্য কিছু লাগবে কি চপ